বলছিলাম হ্যালো বলছিলাম পুরুলিয়ার যে সাহেব বাঁধটা আছে না ওটা তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে ওটা এখন আমরা যদি একটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে ওই সাধারণ মানুষ আমাদেরকে ভোটটা দেবে আর কি হ্যাঁ

বিরোধী দলনেতাদেরকেও বোঝাতে হবে সাহেব বাঁধেরটা তো ওদেরও কাজে আসবে সাহেব বাঁধের জল গোটা পুরুলিয়া লোকের কাজে লাগে তাহলে হ্যাঁ সেটাও আর ওদেরকে বলতে হবে ওই চারদিকে যা আবর্জনা জমে যাচ্ছে না জলে সবাই ঘোরাঘুরি করতে আসছে আবর্জনা ফেলে দিচ্ছে এগুলো পরিষ্কার যদি আমরা করি তাহলে জলটাও দূষিত হবে না জলটাও পরিষ্কার হবে আর ওইটা একটা যারা দেখতে আসবে বাইরে থেকে বিরোধী দলনেতার ব্যাপারটা পরে হবে আগে যেগুলো করতে হবে সাধারণ মানুষের কাজে লাগবে ওই কাজগুলো দেখিয়ে আমাদের ভোট আসবে না ও তো আর একবার চেষ্টা করতে হবে মানুষ বুঝছে না মানুষ ভাবছে এরা কেন খাটছে না যতই যতই বাধা আসুক ওটা আমাদেরকে করতে হবে ওইটা জিনিসটা করে সাধারণ মানুষের যাতে উপকারে আসে সেই ব্যবস্থা করতে হবে আর চারদিক দিয়ে বাঁধাবার ব্যবস্থা করতে হবে গার্ড দেয়ার ব্যবস্থা করতে হবে যাতে কোন নোংরা পাতি ঢুকে সেইগুলো যাতে পরিষ্কার করার জন্যে কয়েকটা লোক আমাদের ওইখানে নিযুক্ত করতে হবে এটা পার্টি ফান্ড থেকে কিছু টাকা দিয়ে তাদেরকে দিতে হবে তবে বিরোধী দলনেতাদেরকে নিয়ে একদিন তাহলে চল বসি এইখানে হ্যাঁ ঠিক আছে একটা দিন একটা দিন একটা দিন ঠিক কর ওইখানেই বসি ঠিক আছে রাখ ওদেরকে একটা মিটিংয়ের ডেট ঠিক করে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ